উৎসবে আমি যে রান্নাগুলি করে থাকি যেহেতু আমি বাঙালি আমাদের সব থেকে বড় পুজো হল দুর্গা পুজো আমাদের বাড়িতে যুগ যুগ ধরে যেহেতু এই পুজো চলে আসছে সেহেতু পুজোর চারদিন আমরা নিরামিষ খেয়ে থাকি এবং একদিন আমিষ খেতে পারি যেগুলি নিরামিষ রান্না করি সেগুলি হল লুচি আলুর দম মিষ্টি পনিরের তরকারি সুক্তো পটলের তরকারি কুমড়োর তরকারি কাবলি চানার তরকারি ঘুগনি ভাজাভুজি যেমন আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা ভাত ইত্যাদি আর আমিষ যেগুলি রান্না করে থাকি সেগুলি হল বিরিয়ানি মাছ মাংস ডিম মাছের মাথা দিয়ে তরকারি ইত্যাদি